কুসংস্কার হলো অযৌক্তিক যে কোনো বিশ্বাস বা অভ্যাস যেমন একটি অভিজ্ঞতা থেকে উদ্ভূত হয় বিজ্ঞান বা এর কায্যকারিতা নিয়ে ভুল বোঝাবুঝি হওয়া ভাগ্য বা জাদুতে ইতিবাচক বিশ্বাস অথবা অজানা তা থেকে ভয় পাওয়া এছাড়াও কুসংস্কার বলতে ধর্মীয় বিশ্বাস বা অযৌক্তিকতা থেকে উদ্ভূত কর্মকান্ডকে বোঝায় কুসংস্কার শব্দটি প্রায় একটি নির্দিষ্ট সমাজে অধিকাংশের দ্বারা অনুসরণ না করে ধর্মের কথা বলা ব্যবহারিত হয় যদিও প্রথাগত ধরমের মধ্যেই কুসংস্কার রয়েছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে একটি সাধারণত ভাগ্য ভাগ ভবিষ্যতবাণী এবং নির্দিষ্ট আধ্যাত্মিক জগতের বিশেষ করে বিশ্বাস এবং অভ্যাসগুলির ক্ষেত্রে প্রয়োগ করা হয় বিশেষ করে এই ধারণাটি যে নির্দিষ্ট সম্পর্কহীন পূর্বের ঘটনার দ্বারা ভবিষ্যত ঘটনাগুলির জন্যে ভবিষ্যতবাণী করা যেতে পারে যেমন কুসংস্কার বলতে আমাদের ভারত হিন্দুদের বোঝায় যেমন রাস্তা বি কালো বিড়াল গেলে রাস্তা রাস্তা কাটলে রাস দাঁ দাঁড়িয়ে যাওয়া কোথাও যাওয়ার সময় হাঁচি দিলে ওয়েট করা এগুলি সাধারণত কুসংস্কারের মধ্যে হয়ে থাকে কোথাও গাছকে পুজো করা হয় ইত্যাদি